আপনি কি কখনো আঁকার জন্য ক্লাস বা ওয়ার্কশপ নিয়েছেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে কী লিখেছেন হ্যাঁ আঁকার জন্য আমি ওয়ার্কশপে কাজও করেছি আঁকার জন্য আঁকার জন্য শিক্ষক নিয়েছি এই নিয়েই আঁকার কাজ করেছি